নারীরা অবশ্যই খেলাধুলায় জড়িত আমি জানি এরকম অনেক মহিলাকেই যারা খুবই নাম করেছে খেলাধুলাতে যেমন মিতালি রাজ স্মৃতি মান্দানা ঝুলন গোস্বামী সানিয়া মির্জা তারপরে দোলা আছে যে সাঁতারু সেটাও এক ধরনের খেলা না হলেও শরীরচর্চার ভেতরেই পড়ে খেলাধুলার মতোই তো এরা তো একদম খুবই খ্যাতি লাভ করেছে এরা খুবই বড়ো ধরনের খেলোয়াড় আবার এছাড়াও আমি অনেক মহিলাকেই জানি আমাদের আশেপাশে পূর্ব মেদিনীপুরেই যে অনেকেই আছে যারা খেলাধুলাকে নিয়েই এগিয়ে যেতে চায় এই এই জন্য ওই সব মহিলাদেরকে ক্লাব থেকেও অনেক সাহায্য করছে যে ওরা যেন এগিয়ে যায় চেষ্টা করছে খুব ভালোই খেলে তো ভবিষ্যতে হয়তো ওরাও কোনো অনেক দূরে পৌঁছে যাবে এখন জেলার হয়েই খেলে তো আমাদের আশেপাশেই আছে অনেক মহিলাই আছে যারা খেলাধুলাকে নিয়ে জীবনে বড়ো হতে চায় খেলাধুলা তে মহিলাদের অংশগ্রহণ করাটা আমার কাছে মনে হয় খুবই আনন্দের ব্যাপার কারণ আমি একজন মহিলা ওই জন্য আমরা মেয়েরা যে কোনো দিকেই পিছিয়ে নেই এটা এই সব মেয়েদেরকে দেখলে এই সব মহিলাদেরকে দেখলে আমাদের মনে হয় যে আমরা হয়তো পারিনি করিনি অ্যাঁ ছোটোবেলায় হয়তো খেলেছি কাবাডি এসব খেলা কিন্তু খেলাধুলাকে নিয়ে যে এরকমভাবে এগিয়ে গেছে যারা আমি তার জন্য খুবই গর্ববোধ করি আমাদের ভারতীয় মহিলারা যে কতো দূর পৌঁছে যাচ্ছে এই নিয়ে খেলাধুলাকে নিয়েই এটা আমাদের কাছে খুবই গৌরবের ব্যাপার